আমাদের বাড়িতে বিভিন্ন পানীয় জল তৈরি হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো শরবত আমরা যখন গ্রীষ্মের প্রখর রোদে বাইরে থেকে আসি তখন আমাদেরকে শরবত দেওয়া হয় এ শরবত তৈরি করার জন্য প্রথমে একটা পাত্রে কিছুটা পরিমাণে জল কিছুটা পরিমাণে নুন এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে এরপরে একটা গাছ থেকে লেবু পেড়ে আনতে হবে এবং সেটাকে নিচড়ে দিয়ে দিতে হবে তারপর যখন ওটা ভালোভাবে মিশে যাবে তখন ফ্রিজে যদি বরফ থাকে সে বরফটা এনে দিয়ে দিতে হবে তারপর একটা চামচ নিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবং সবাইকে সেটি দিয়ে দিতে হবে এই গরমের মধ্যে শরবত খাওয়া খুবই উপকারী কারণ গরমের মধ্যে শরীর থেকে সমস্ত রকমের জল বেরিয়ে যায় ঘামের মাধ্যমে এবং সেই জল আবার ফিরিয়ে আনার জন্য শরবত পান করা খুবই উপকার এই শরবত মধ্যে অনেক ভিটামিন রয়েছে নুন চিনির মিশ্রণের ফলে আমাদের শরীর অনেকটাই তৃপ্তি পায় এবং অনেক ভালোভাবে কাজ করতে পারে এবং আমাদেরকে আর গরমটাও লাগে না এবং এই শরবতের মধ্যে আরও অনেক উপকারিতা আছে এই শরবত ছাড়াও আমাদের ঘরে আরও বিভিন্ন ধরনের পানীয় জল তৈরি হয়ে থাকে যেমন হচ্ছে কোল্ড ড্রিঙ্কস সব প্রভৃতি ধরনের পানীয় জল ব্যবহার হয়ে থাকে এবং আমরা সেগুলোকে এই ঘরের মধ্যেই বানিয়ে থাকি